হ্যালো মা তারা ট্র্যাভেল এজেন্সি থেকে বলছেন আচ্ছা আমার একটা বড় গাড়ি লাগবে আপনাদের ওখানে কেমন কী গাড়ির মানে বড় গাড়ির কী রকম নেন বা ছোটো গাড়ির কী রকম নেন সেই বিষয়ে যদি আমাকে একটু বলতেন খুব ভালো হতো যেরকম ধরুন আমরা ক্যানিং থেকে পৈলান মন্দিরে যেতে চাই এবং আমরা টোটাল আটজন আছি তো আমাকে এই বিষয়ে একটু আপনি বলুন আপনাদের যে ইনোভা বা মারুতি গাড়ি এ এই সব গাড়িতে আপনারা কেমন কী নেন বা ছোটো ছোটো গাড়ি বড় গাড়ি সেই বিষয়ে আমাকে একটু যদি বলেন খুব ভালো হয় আমরা পাঁচ তারিখে যাব তো আমাকে পুরো বিষয়টা একটু বলুন